ড্রয়িং পেন্টিং স্কেচিং এই স্কুলগুলোয় কো কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে যদি নাচ বা গানকে বাধ্যতামূলক করে তোলা হয় ওটা মনে হয় বেশ কিছুটা ভালো হবে কারণ পেন্টিং স্কেচিং এগুলো পেন্টিং অনেকেরই হবি থেকে থাকে কিন্তু পড়াশুনার চাপে পড়াশোনার মধ্যেই যেহেতু পেন্টিংটাও পড়ে এবার গান আর নাচের মধ্যে অনেকেই একটা মানে একটু ফ্রেশ ফিল করে একটু তাজা অনুভব করে যেহেতু ছোটোরা এখন বিভিন্ন রকম ইন্টারনেটে অনেক রকম ভিডিও দেখে ভিডিও দেখে তাদের নাচের আগ্রহটা যদিও বেশি তো সেক্ষেত্রে নাচের মাধ্যমে তারা একটা রিফ্রেশমেন্ট পেতে পারে আর এতে পড়াশোনার চাপটা তাদের একটু সেইটুকু সময়ের জন্য অন্তত পড়াশোনার চাপটা তাদের কমবে আর পড়াশোনার চাপ মোকাবিলায় এটা অনেকটাই সাহায্য করবে